বাগান করার জন্য আমি যে সরঞ্জাম নিয়ে থাকি যেমন একটা বালতি একটা কোদাল একটা জল তারপরে একটা গাছের চারা কিছু চারা নিয়ে থাকি তো প্রথমে আমি বাগান একটা যা পরিষ্কার একটা জায়গা যেখানে বাগান তৈরি যেখানে গাছ লাগালে সেখানে থা সুন্দরভাবে হবে বাগানের মতন তৈরি হবে সেখানে গিয়ে এ কদালে করে মাটি খুঁড়ে তারপর এ বালতি করে নিয়ে জল দিয়ে তারপরে সে চারাটিকে সুন্দরভাবে লাগিয়ে সেখানে মাটি ঠিক মতন করে দিয়ে আমি বাগান তৈরি করি